আমার প্রতিদিনের দৈনন্দিন প্রযুক্তির মধ্যে যেমন একটি হচ্ছে মোবাইল ফোন টেলিভিশান ল্যাপটপ এবং অন্যান্য কিছু তার মধ্যে ল্যাপ তার মধ্যে ল্যাপটপ না হলে আমি আমার অফিসের কাজ করতে পারবো না মোবাইল ফোন না থাকলে আমি কারোর সঙ্গে যোগাযোগ রাখতে পারবো না সেও আমার সেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে না তাই জন্য মোবাইল ফোনটি আমার কাছে অত্যন্ত জরুরি সাথে সাথে টেলিভিশান যদি আমার না থাকে আমি পৃথিবীতে কী হচ্ছে কী ঘটছে কী হবে কিছু জানতে পারবো না কোনো খবর পাবো না সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে সেই জন্য আমি আমার দৈনন্দিন জীবনে প্রতিদিনের যে ঘটনা ক্রমশ ঘটে চলেছে সেগুলি আমি টেলিভিশান থেকে জানতে পারি মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ থেকে জানতে পারি এমনকি আদার্স ইলেকট্রনিক গ্যাজেটস মাধ্যমেও জানতে পারি